আমাদের স্কুলে পড়াকালীন আমি যখন টুয়েলভে পড়তাম তখন আমাদের যে বায়োলজির ম্যাম ছিলেন উনি আমাদেরকে রক্তের মধ্যে কী কী উপাদনগুলো আছে ওগুলোও ওগুলো অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে বলেছিলেন প্রথমে একটা নিডল নিয়েছিলাম আমরা নিডলটাকে আয়োডিন দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছিল পরিষ্কার করার পর ওটা একটা আঙুলের মধ্যে ফুটিয়ে এক একটু একটা বিন্দু মতো রক্ত বার করে সেটা স্লাইডের উপর রেখে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছিলাম যে রক্তের মধ্যে কী কী উপাদান আছে আমরা দেখেছিলাম রক্তের মধ্যে লোহিত কণিকা আছে শ্বেত কণিকা আছে অণুচক্রিকা আছে এমনকি আরো তাছাড়া আরো যেসব উপাদানগুলো আছে সেগুলো আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছিলাম এছাড়াও আমরা আরেকটা যেটা দেখেছি আরেকটা যেটা করিয়েছিলেন আমাদের ম্যাম একটা ফুল একটা সপুষ্পক উদ্ভিদ যেমন জবা ফুল জবা ফুলটাকে আমরা একটা প্রথমে একটা জবা ফুল নিয়ে এনেছিলাম এনে ওই ওই জবা ফুলটাকে একটা ব্লেড দিয়ে কেটেছিলাম কেটে তার বা দল মানে পাপড়িগুলোকে আলাদা করেছিলাম তার গর্ভদণ্ডটাকে আলাদা করেছিলাম গর্ভাশয়টাকে আলাদা করেছিলাম তার বৃত্তটাকে আলাদা করেছিলাম তার যে গর্ভাশয়ের মধ্যে যে গর্ভকেশরগুলো থাকে গর্ভকেশর আলাদা করে সেটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে তার যে তার ভিতরে যে ডিম্বাণুগুলো আছে সেই ডিম্বাণুগুলোকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছিলাম